আমার রান্নাঘর আমি তৈরিই করেছি বড় করে যাতে সবাই মিলে একসাথে ওখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে কাজ করা যায় তো আমার রান্নাঘরে আমি একা রান্না করি না আমার সঙ্গে আমার শাশুড়ি মা থাকেন আমার দিদি থাকেন আমার ননদ থাকেন তো ওনারাও থাকেন ওনারাও কথা বলেন ওনারাও আমার সঙ্গে হেল্প করেন বা আমার সাহায্য করেন আমার সঙ্গে যা আমি যখন রান্না করি বলে দেয় মা শাশুড়ি মা আমাকে বলে দেন এ যে কোনটা কী করতে হবে কিছু যদি বুঝতে না পারি তখন মা বলে দেন তো এবার মা থাকেন বলে হয়তো সেই জায়গাটা হয় তা আমি যদি একাই ওই জায়গাটায় থাকি তো মা তো সেটা দেখতেও পেতেন না মা সেটা বলতেও পারতেন না যে এটা ভুল হচ্ছে এটা দেখ এটা কী করছিস দেখ এতগুলো লাগবে জিনিস এটা হবে তো এই জিনিসগুলো ও মা থাকে বলে আমার সুবিধা হয় তারপরে আমার দিদি ননদ আমি দিদি বলি তো দিদিকে আমি বলি যে দিদি তুমি এটা করে দাও আমাকে দিদি করে দেয় সবজি কুটে দেওয়া বা অন্য কিছু বা কথা বলা আমি যখন রান্না করি তখন দিদি কোনো কিছু আমার সঙ্গে করে দিল বা কোনো কিছু বলে দিল যে দেখ এটা হচ্ছে না বা ওটা কর তো সেইগুলো আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমি একা একা মুখ বুজে যে বোবার মতো কাজ করার থেকে মনে হয় সবাই মিলে একটা জায়গা তৈরি করা তৈরি করে সেই জায়গাটা থাকা আবার আমার বেশি ভালো লাগে সেই জায়গাটায় করতে একার থেকে সবাই মিলে করাটা আমার বেশি ভালো লাগে